আমার জেলা পশ্চিম মেদিনীপুর এই জেলার প্রধান কৃষিজ ফসল হল ধান এই ধান চাষ করার পদ্ধতিগুলি হল ধান চাষের জন্য প্রথমে মাটি তৈরি করে নিতে হয় এবং মাটি তৈরি করার জন্য নাঙল এবং পশুর প্রয়োজন সেই পশু মাঠে কাঁধে লাঙ্গল দিয়ে সেই নাঙ্গল করার পর মাটিটি তৈরি হয় এবং সেচ সেচ ব্যবস্থার মাধ্যমে জল দেওয়া হয় মাটিতে এবং ঐ জলের ওপর বীজের দানা ছড়ানো হয় এই দানার ফলে ছোটো ছোটো গাছের তলা তৈরি হয় ওই তলা তুলে সেই তলা থেকে ধান গাছ সৃষ্টি হয় এবং ধান গাছ হলে সেখানে যাতে পোকা না লাগে সেই পোকা যাতে না নষ্ট করে দেয় সেই জন্য ওষুধ দেওয়া হয় মেশিনের সাহায্যে সেই ওষুধ দেওয়ার পর ধানগুলি আস্তে আস্তে পাকতে থাকে এবং পাকার পর যে ধান কেটে ঝেড়ে সেই ধান তোলা হয় এই ভাবেই চাষ সম্পন্ন করা হয়